আমার প্রিয় বই সিনেমা বা টিভি শো আছে যা আমাকে দেখতে অনেকটাই মজাদার লাগে তবুও বলতে গেলে যে বলা যায় যে আমাদের মধ্যে টিভি প্রিয় বই ও সিনেমাটি অনেক রকমের রয়েছে যা আমাদের মনটাকে অনেকটাই অনুপ্রাণিত করে থাকে তবুও বলা যায় যে কোনটা ভালো জিনিস আমার সব থেকে ভালো লাগে সিনেমা সিনেমা দেখতে হ্যাঁ আমি দেখেছি সিনেমা জগতে অনেক রকমের বই বেরিয়েছে যা অনেক আমাদের মানুষের মধ্যে প্রচলিতও রয়েছে দেখা গেলে বাংলা বই পাগলু টু এসবগুলো রয়েছে যা আমাদের মধ্যে অনেকটাই প্রচলিত আবার দেখতে গেলে সাউথের দিক থেকে দেখতে গেলে যা রয়েছে পুষ্পা রয়েছে কেজিএফ রয়েছে কেজিএফ চ্যাপটার ওয়ান কেজিএফ চ্যাপ্টার টু অনেকরকম আর আর মুভি রয়েছে যা আমাদের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে কিন্তু আমাদের বাংলা সিনেমা ওই সাইড দিকে সাউথের দিকে অনেকটা জনপ্রিয়তা পেয়ে থাকতে পারে না কারণ ওই সাইডের দিকে এই শোগুলো অনেকটাই ভালোভাবে দেখা হয় আগেকার দিনে আমাদের বাংলা মুভিটাই বেশিরভাগ দেখা হতো কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে সাউথ মুভি আমাদের আস্তে আস্তে বাংলাটাকে ঘিরে ধরেছে যা সাউথে পরিবর্তন করতে পারছে যা আমাদের সাউথের মধ্যে অনেকটাই পরিবর্তন বিবর্তনও ঘটাচ্ছে যা আমরা সাউথে আমাকে সিনেমায় অনেকটাই অনুপ্রাণিত করে এবং আমি সিনেমাটাই বেশিরভাগ পছন্দ করে থাকি